হ্যালো কে ও হ্যাঁ ভালো আছো তো এক দু দিন আগে ফোন করছিলাম পাইনি তোকে হ্যাঁ এই সুবিধেই কাজ আছে বলছি যে তোকে অনেকদিন আগে বলছিলাম যে যাবো ঝাড়খালি চা খেতে মনে আছে ওইখানে একটা রিসর্টের মতো হয়েছে আর একটা ড্যামও আছে তোর কবে কী খালি আছে একটু বল না তাহলে যাবো এক দিন পয়লা জানুয়ারি হলে হবে না কারণ ওই দিন তো একটা ঝামেলার ব্যাপার ওই সবাই যাবে ওই দিন ভিড় হবে অতোটা ভালো লাগবে না বলছি কী পরের রবিবার দেখে যাবো চ কারণ রবিবার হলে ছুটিও থাকবে অসুবিধা নেই আর আমারও চাপ থাকে না তো রবিবার যাবো ভাবছি না না বাইকে চলে যাবো খুব বেশি দূর হবে না তো টোটালে চল্লিশ কিলোমিটার হবে তাহলে আমি বাইক নিয়ে বেরবো তুই তাহলে রেডি হয়ে থাকবি আমি প্রথমে তোর ঘরেতে যাবো গিয়ে আর ওই তোকে নিয়ে আর বেরিয়ে যাবো দুপুরের দিকে বেরুবো হ্যাঁ হ্যাঁ এই তো এইখানে দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে যাবো সাড়ে এগারোটা বারোটায় পৌঁছে যাবো রিসর্টে প্রথমে খাওয়াদাওয়া করবো দিয়ে একটু ঘুরবো দিয়ে আবার ওই বিকেলে চা টা খেয়ে রিসর্টটা একটু ঘুরে আর সন্ধ্যার দিকে আবার বেরিয়ে পড়বো তাহলে রবিবার দিন কিন্তু ফাঁকা রাখবি ওই দিন যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি